আমাদের বাড়িতে দুটি টিয়া পাখি ছিলো এবং একটি খাঁচার মধ্যেই দুজনে থাকত তারা সারাদিন কিচিরমিচির করত বাচ্চাদের সাথে খেলাধুলা করত এবং তাদের আলাদা খাবার থাকত শস্যদানা ছোলা ভিজা জল সারাদিন তাদেরকে খাওয়ানো চান করানো ছোটো বাচ্চাদের মতো যত্ন করতাম আর সারাদিন যেমন ঘরে খুশির আমেজ বাচ্চারাও খুব মজা করত এবং আস্তে আস্তে ওরা থাকতে থাকতে বাড়িতে সকলের নাম জেনে গেছিলো আস্তে আস্তে খোনা খোনা গলায় সবার নাম ধরে ডাকত এবং আমার বাচ্চারাও ওই পাখিগুলোর সাথে খুব খেলাধুলা করত